আমি যে প্রোডাক্টটা ব্যবহার করেছিলাম মুখে সেটি খুব ভালো লাগছিলো এবং আমার লাগানোর সাথে সাথে মুখটা খুব উজ্জ্বল লাগছিলো ত্বকটাও খুব সুন্দর লাগছিলো নরম লাগছিলো তাই আমি এই প্রোডাক্টটা কিনে ব্যবহার করি এবং এটা গরমের দিনেও ঘাম হয় না এবং কোথাও মানে ছাপ পড়ে না মেক আপের খুব ভালো প্রোডাক্ট এটা তাই এটা এটি আমার খুব পছন্দের প্রোডাক্ট তাই এটিই আমি ব্যবহার করি